আমি একটা কার্গো শার্ট কিনেছি পুরুলিয়ার ডিউক দোকান থেকে জামাটি খুবই ভালো একেবারে সুতির এবং জামাটি অন্য দোকানের ওই সেম টাইপের জামাগুলির থেকে অনেক ভালো জামাটি পরে খুবই আরাম আছে এবং রংটিও খুবই সুন্দর এই জামাটির দাম নিয়েছে সাড়ে ছশো টাকা আর আমার কাছে এমনি সাত আটটি জামা আছে যেটা আমি ডিউক দোকান থেকেই কিনেছি